আমার তো বিয়ে হয়ে গিয়েছে পাখির ক্লাবে তা আমার স্বামী যোগ দিতে দেয় না ওসব যোগ দিতে গেলে অনেক টাইম লাগে তাই জন্য আমার স্বামী পাখির ক্লাবে যোগ দিতে দেয় না পাখি আমার পছন্দর জিনিস দেখতে আমার খুব ভালো লাগে যেরকম চিড়িয়াখানায় পাখিরালয় মানে অনেক রকম দেশ আছে সেখানে পাখি থাকে দেখতে আমরা যাই আমাদের পাশেই পাখিরালয় আছে সেখানেও আমরা যাই গিয়ে দেখি পাখির পাখির গলাটাও খুব সুন্দর যেরকম ডাকে খুব সুন্দর লাগে পাখির গায়ের রঙগুলোও সুন্দর লাগে পাখি পছন্দেরও আমার খুব জিনিস খুব দেখতেও ভালো লাগে পাখিকে নিয়ে অনেক অনেক রকম ফটো তুলি ফের পাখির পাখিকে নিয়ে খেলাধুলো করি বাড়িতে আমাদের পাখিও আছে আমরা পুষি পাখিকে খাদ্য দিই ডাকি পাখি পাখি সমস্ত অনেক রকম পাখি আছে যেরকম ময়ুর আছে চিল আছে বাউল আছে টিয়া আছে এসব পাখি বিভিন্ন রকমের পাখি দেখতেও ভালো লাগে খুব পছন্দের জিনিস কিন্তু একটা পাখির গায়ের রঙ যখন একটা মানুষ দেখে খুব সুন্দর দেখতেও লাগে যেরকম সবুজ লাল রঙের গায়ের রঙ থাকে ওরকম খুব দেখতে মিষ্টিও লাগে তার জন্য পাখিকে বাড়িতে আমরা পুষি পাখি খুব সুন্দর একটা জিনিস